বারো দিন আগে কেনা আমার এই মোবাইলটার ক্যামেরা খুব সুন্দর হলেও এই ফোনটার একটু র্যাম প্রবলেম রয়েছে যেমন এই ফোনটা কিছুক্ষণ চলার পর একটু হিট হয় এবং ফোনটা ধীরে ধীরে চলা শুরু করে এই ফোনটা আটকে আটকে চলার কারণে এইটি আমার যথেষ্ট নেতিবাচক বলে মনে হয়েছে এছাড়াও নেতিবাচক বিষয়ে রয়েছে এর ব্যাটারি এই ব্যাটারি ফোনের ব্যাকআপ খুব একটা ভালো না চার হাজার পাঁচশো এমএএইচ হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এটিই হল এর অন্যতম নেতিবাচক দিক